বয়স্ক মানুষেরা সাধারণত শারীরিক দিক থেকে অক্ষম হওয়ার ফলে দৌড়াদৌড়ি বা ছোটাছুটির মতো খেলাধূলাগুলি করতে পারে না সাধারণত যে সমস্ত খেলাগুলি বসে খেলতে হয় সেই খেলাগুলিই তারা খেলতে পারে যেমন ধরুন লুডো ক্যারম দাবা এই সমস্ত খেলাগুলি তারা খেলতে পছন্দ করে থাকে বেশিরভাগ সময়ে তারাও তাদের অবসর সময়গুলি খেলাধূলার মাধ্যমে কাটাতে চায় তারা সাধারণত লুডো চেস ক্যারম এগুলি খেলে কারণ এগুলির মাধ্যমে তাদের মধ্যে থাকা প্রতিভা এবং দক্ষতা এবং বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে থাকে তাই তারাও সকলের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে চায় যার ফলে তারা এই সমস্ত খেলাগুলি থেকে আগ্রহী হয়ে ওঠে এবং যা অত্যন্ত জরুরি সকল মানুষের ক্ষেত্রেই কেননা খেলাধূলাই পারে একমাত্র মানুষকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থতা দান করতে সেজন্য সকলের খেলাধূলা করা অবশ্যই প্রয়োজন বলে আমরা মনে করে থাকি এবং বয়স্ক মানুষেরা সাধারণত এই ধরনের খেলাগুলি পছন্দ করে থাকেন